হ্যাঁ আমরা আমাদের স্কুলে অনেক রাজার গল্প পড়েছি ইতিহাসে তার মধ্যে আমরা অশোক অশোকও ছিলো এবং শাহাজাহানও ছিলো তাদের অবদানও ছিলো অশোক বিন্দু বিন্দুসারের পুত্র অশোক দুশো তিয়াত্তর খিষ্টাব্দে তিনি সিংহাসনে বসেছিলেন তার অবদান যতই বলি ততই কম হবে কারণ তিনি মানুষের জন্য অনেক কিছুই করেছেন তার তার উদ্দেশ্য ছিলো মানুষকে ভালো রাখা মানুষকে আনন্দ দেওয়া অন্যান্য রাজার মতো তিনি প্রজার উপর নিষ্ঠুরতা করতেন না তিনি চেয়েছিলেন যাতে তার পুরুসখ্য তাদের সিংহাসনের নাম উজ্জ্বল হোক এবং তিনি চেয়েছিলেন যাতে তাদের প্রজারা তার জন্য কোনো অসুবিধায় না পড়ে সেই জন্য অশোক বিন্দুসারের পুত্র তিনি তার নিজের যতটুকু সম্ভব ততটুকু দিয়ে তিনি প্রজাদের ভালো রাখার চেষ্টা করেছিলেন এবং তিনি চেয়েছিলেন যাতে নিজের গরীবদের আরও ভালো করে তাদের পোশাক পরিচ্ছন্ন দেওয়ার তা বিন্দুসারের বিন্দুসারেরর পুত্র অশোক তার পূর্ব পূর্ব পুরুসখ্য এবং তাদের সিংহাসন রক্ষার জন্য তিনি আর তার তার আর পূর্বপুরুষত্ব নিয়ে অনেক কথাই বলেন তাদের মধ্যে তিনি অন্যতম বলে ভেবেছেন তাদের পরিবারে তাদের বংশগতে অশোক নাকি সবথেকে সবচেয়ে ভালো এবং নিজের নিজেরত্য মানুষ তো তাই তিনি এই জন্য এই সব অনেক কিছুই বলেছেন তার অনেক কিছু অবদান আমরা শুনেছি